এখনকার দিনে নেটওয়ার্কিং সব মানুষেরই একটি গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে তো নেটওয়ার্কিং ছাড়া পুরো জীবনটাই অন্ধকার নেটওয়ার্কিং না থাকলে আমি এক মুহুর্ত কাজ করতে পারি না যেহেতু আমি কম্পিউটার সাইন্সের স্টুডেন্ট তাই নেটওয়ার্কিং ছাড়া আমি আমার ল্যাপটপটি ইউসও করতে পারি না তাই আমার কাছে নেটওয়ার্কিংয়ের গুরুত্ব অপরিসীম এবং এখনকার দিনে কোনো কিছুই নেটওয়ার্কিং ছাড়া সম্ভব নেই সম্ভব নয় কারণ আপনি একটি স্মার্ট ফোন বা ল্যাপটপ স্মার্ট ওয়াচ যাই চালাতে যান না কেন তার জন্যই নেটওয়ার্ক প্রয়োজন তাই আমার মতে নেটওয়ার্কের গুরুত্ব অপরিসীম